ভারতের সরকারি ভাষা হলো হিন্দি ভাষা হিন্দি ভাষা ছাড়াও এখানে সাধারণত ভাষাগুলি হলো বাংলা ইংরেজি তামিল গুজরাটি উড়িয়া এইগুলো দেশের এই ভাষাগত বৈচিত্র্য আমার খুবই ভাল লাগে আমি নিজে একজন বাংলাভাষী কিন্তু অন্যান্য ভাষা শুনতে শিখতে জানতে আমার খুবই ভালো লাগে